গ্রামের চেয়ে শহরের হসপিটালগুলি অনেক বড় বড় হয় অনেক বড় এরিয়া নিয়ে হসপিটাল তৈরি হয় হসপিটালের যেমন ডাক্তারও বড় বড় ডাক্তার বা অন্য অন্য শহর থেকে ডাক্তার আসে সেই ডাক্তাররা এসে রোগীদের ভালো করে প্রথমে চেক আপ করে চেক আপ করে ভালো করে কোনো টেস্ট থাকলে টেস্টগুলো করিয়ে নিয়ে তার পরে তাকে ওষুধপালা দেয় ওষুধপালা ঠিকঠাক করে খেতে বলে প্লাস তোমার শহরের ডাক্তাররা অনেকটা শিক্ষিত হয় অনেকটা পড়াশুনো জানে তারা যে কোনো জিনিস ভেবেচিন্তে দেয় যে এই জিনিসটা খেলে রোগী সুস্থ হবে কি না সেই ভেবে তারা অনেকটাই কেয়ার করে যে ডাক্তার ওষুধপালা দিলে সেই ওষুধে রোগীর কাজ করবে কি না বা রোগী সুস্থ থাকবে কি না হসপিটালে যেরকম নার্সের কথা বলি নার্সরা অক্সিজেন যখন কোনো পেশেন্ট ভর্তি থাকে তাকে টাইম টু টাইম ইনজেকশান দেওয়া ওষুধ দেওয়া অক্সিজেন মাস্ক লাগানো বা অক্সিজেন দেওয়া প্লাস তোমার তোমার ওই ইনজেকশান দিয়ে তো তোমার স্যালাইন দেওয়া স্যালাইনটা টাইম টু টাইম স্যালাইন দিচ্ছে কি না সেই দিকটা দেখা এদিক থেকে দেখতে গেলে গ্রাম থেকে শহরের হসপিটালগুলি অনেকটা অনেকটা উন্নত হসপিটালের কর্মীরাও খুবই ভালো ঠিকঠাক নিজের দায়িত্ব সহকারে কাজ করে সেই দিক থেকে দেখতে গেলে গ্রামের থেকে শহরের ডাক্তাররা অনেকটাই উন্নত ও অনেকটা জানা জানা শোনা যে তারা সবকিছু জেনে শুনে একটা ওষুধ পত্র দেয় যে সেই ওষুধটা খেলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে সেই ধারণায় আমার মনে হয় যে শহরের থেকে গ্রামের গ্রামের থেকে শহরের ডাক্তাররা অনেকটাই ভালো